আমাদের দেশ ভারতবর্ষ ভারতবর্ষের কিছু কিছু জায়গা অবশ্যই যেতে হবে সেই জায়গাগুলি অনেক ভারতে অনেক জায়গা রয়েছে ঘোরার মতন দেখার মতন ঐতিহাসিক বলো তীর্থস্থান বলো দার্শনিক জায়গা বলো এক একজনের এক এক রকম মত এক একজনের এক জায়গায় যাওয়ার ইচ্ছা এবং দেখার ইচ্ছা জানার ইচ্ছা বোঝার ইচ্ছা আমার কথা বলতে গেলে আমার তীর্থস্থান বেশি ভালো লাগে যেতে সেখানে আমার ভগবান কৃষ্ণের যে জিনিস বা কৃষ্ণকে ভগবানকে সেই জানা বোঝা সেগুলো জানার জন্য আমার তীর্থস্থান ভালো লাগে যেমন বৃন্দাবন মায়াপুর পুরী পুরীতে তো অবশ্যই বৃন্দাবন হলো রাধা মধবের জায়গা সেখানে জায়গায় না গেলে জীবন ব্যর্থ এবং অনেকের অনেক রকম জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যেরকম কারোর ধরো তাজমহল দেখার অনেকেরই ইচ্ছা থাকে ঐতিহাসিক জায়গা আগ্রাতে অনেকের আবার যাওয়ার ইচ্ছা থাকে দার্জিলিং অনেকের আবার বর্ডার কাশ্মীর দেখার ইচ্ছা আছে অনেকের আবার চার ধাম তার মধ্যে আমিও পড়ি চার ধাম দেখার ইচ্ছা আমারও আছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী জানি না যাওয়া হবে নাকি কোনো দিন কিন্তু ইচ্ছা আছে অনেকেরই অনেক রকম জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে এক একজনের এক এক রকম মত এক একজনের এক এক রকম ইচ্ছা এক একজনের এক এক রকম জানা বোঝা শেখার ইচ্ছা যে যেইভাবে পারে সে সেইভাবে সেইখানে যাওয়ার ইচ্ছা থাকে